আমার বই আমার অনেক রকম বই রয়েছে আমি অনেক রকম বই পড়েছি এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় বই হলো দশম শ্রেণীর কোনি বইটি এই বইটিতে আম বইটিকে আমার খুবই ভালো লাগে এই বইটি পড়ে আমি খুবই উপক খুবই অনেক কিছু শিখতে পেরেছি এই বইটি আমার খুব প্রিয় এই বই থেকে আমি না অনেক কিছু শিক্ষা পেয়েছি একটি মেয়ে কীভাবে তার জীবন যুদ্ধে এগিয়ে চলে এই শিক্ষা পেয়েছি একটি মেয়ে কীভাবে কঠোর পরিশ্রম করে নিজেকে সাফল্যের ছে শেষ্ঠ চূড়ায় নিয়ে যেতে পারে আমি সেই শিক্ষাও পেয়েছি এবং একটি একজন প্রশিক্ষক যিনি কতটা কঠোর এবং কতটা যিনি কতটা নরম মনের এবং ভেত বাইরে সেটা না দেখিয়ে তিনি কতটা কঠোর হয়ে একজন ছাত্রীকে সু সম সুষ্ঠভাবে গড়ে তুলতে পারেন সে পরিচয়ও আমরা এই পো উপন্যাস থেকেই আমি এই উপন্যাস থেকে পেয়েছি এবং একজন ব্যক্তি যিনি খুবই যিনি মানে খাদ্য ছাড়াই কিছু খাদ্য ছাড়া কিছুই বোঝেন না যার খাবারের তা তালিকায় কোনো শেষ নেই এবং তার ওয়জনও ওজনও প্রায় কম নয় এরকমই একজন ব্যক্তি ব্যক্তির দেখাও আমরা পেয়েছি যিনি শরীরের মধ্যে সঙ্গীতের কসরত চালান এছাড়াও আরও অনেক চরিত্রই এই উপন্যাস থেকে আমি পেয়েছি এর মধ্যে সব থেকে সুন্দর ও চরিত্র হলো চরিত্র দুটি হলো কোনি ও ক্ষিতিশের চরিত্র কোনির চরিত্র আমার খুবই ভালো লেগেছে কোনি একজন মহিলা একজন একটি বাচ্চা মেয়ে কীভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তাকে জীবনে উন্নতির শ্রেষ্ঠ চূড়ায় নিজেকে নিয়ে গেছে এবং সেরার শিরোপা পেয়ে কে এনেছে এই উপন্যাসটি থেকে সেটাই দেখার